গ্রামাঞ্চলে শিক্ষা ব্যবস্থা খুবই দুর্বল এইজন্য আমাদের সরকার নানারকম ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সরকার প্রথমত অনেক অত্যাধুনিকভাবে অনেকগুলি স্কুল তৈরি করেছে অনেক এলাকাতেই নতুন নতুন স্কুল তৈরি করে দিয়েছে সেই স্কুলগুলিতে ছেলেমেয়েদের পাঠানোর জন্য মিডডে মিলের ব্যবস্থা করেছে এবং স্কুলের যে পোশাক সেগুলিও সরকার বিনামূল্যে দান করে থাকে মিডডে মিল খাবার খাওয়ার জন্য যে থালার প্রয়োজন হয় সে থালাটাও সরকার থেকে প্রদান করছে তাছাড়া ছাত্রছাত্রীদর যে মাস খরচ থাকে পড়াশোনার খরচ এবং আরও অন্যান্য খরচ চালানোর জন্য সরকার বিভিন্নধরনের স্কলারশিপের ব্যবস্থা করেছেন আর গ্রামীণ এলাকায় ছেলেমেয়েদের অনেক ছেলেমেয়েদের স্কুলে পাঠানো হয় না কারণ গ্রামীণ এলাকার অর্থনৈতিক অবস্থা অতটাও উন্নত হয়নি তাদের বাবা মায়েদের খুব অল্প সময়ের মধ্যেই অনেক টাকার প্রয়োজন হয়ে পরে তাই তারা খুব অল্পবয়সি ছেলেমেয়েদেরকে কাজে নিয়োগ করে দেন ছেলেদের কোনো কোনো ছেলেকে বাইরে পাঠিয়ে দেন কোনো কোনো ছেলেকে চাষের কাজে লাগিয়ে দেন আর তারা মনে করেন মেয়েদের পড়াশোনার কোনো দরকার নেই তাদের বিয়ে করে সংসার করলেই চলবে তাই তারা মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেন